হ্যাঁ নমস্কার দিদিভাই হ্যাঁ বলছি আমি মাধবপুর থেকে কৃষক কথা বলছিলাম সেই আপনি আপনি আলু কাটার সময় এসেছিলেন হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম ভালো তো আছি মোটামুটি কেটে বাড়ির সবাই ভালো আছে এই তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে গত সিজনে হচ্ছে চাষ করলাম সেরকম তো ভালো ফসল পেলাম না জল হল দিয়ে সব নষ্ট হয়ে গেল দামও পেলাম না সব লস তারপরে আপনি হচ্ছে এ বছর কোথায় কবে থেকে ধান কাটবেন বলছি বলছি পৌষ মাসে ধান কাটা শুরু করে দেবেন না কি আমার তো আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি আর হচ্ছে এই তো পৌষ মেলাও চলে এলো পৌষ মেলার পরেই ধান কাটতে লাগতে হবে আমাদের এখানে বড়াম বড়াম বড়াম বুড়ির পুজো আছে পৌষ মাসে পূজাটা হলেই মোটামুটি ধানটা কেটে নেব আর বলছি এদিকেও তো পৌষ মাসে ধান কাটা আর ওদিকেও তাহলে এবারে কি আপনাদের আমাদের আপনাদের ওখান থেকে কি মুনিশ পাওয়া যাবে এ বছর হুম এ বছর হচ্ছে এ বছর হচ্ছে বিঘা দশেক বিঘা দশেক ধান চাষ করেছিলাম সেই কাটার জন্যে লোক লাগবে আর কি হুম হুম হুম আচ্ছা পৌষ মেলাটা শেষ হবে তারপরেই কিন্তু আমাদের ধান কাটা মোটামুটি শুরু হয়ে যাবে আর ওইটা ওইটা যেমন হচ্ছে বলছি ওই মুনিশটা যেমন না মুনিশটা যেমন পেয়ে যাই না হলে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে আর কি ধান কাটার ব্যাপারটা

সব রাত্রে থাকা ফাকা সব ব্যবস্থা রয়েছে না হলে তো একদিনের ব্যাপার না কোথায় থাকবে হুম হুম ওই জন্য তো আপনাকে ফোনটা করেছিলাম দরকার বলে তাহলে তাহলে ওই কথা ওই কথাই রইল হ্যাঁ হ্যাঁ একদম